না ফটোগ্রাফিতে আনুষ্ঠানিক প্রশিক্ষণ আমি নিইনি বর্তমান সময়ে ফটোগ্রাফিতে কেউ আনুষ্ঠানিক প্র প্রশিক্ষণ নেয় না কিন্তু যারা প্রফেশনাল তাদের ব্যাপারটা আলাদা আগে যেমন একটা ক্যামেরা সব মানুষের হাতে কিন্তু থাকতো না যারা প্রফেশনাল বা বা যাদের ফটো তোলার শখ আছে তাদের কাছেই ক্যামেরা থাকতো কিন্তু বর্তমান সময়ে মোবাইলের যুগে সবার কাছে ফোন আছে আর ফোন থাকা মানেই ক্যামেরা আর ক্যামেরা থাকা মানেই ফটো তোলার জন্যে আলাদা প্রশিক্ষণের দরকার দরকার পড়ে না আর তবুও যদি বলা যায় মানে প্রশিক্ষণ বলতে আমি আমার এক বান্ধবী আছে জয়া তো আগে আমি যখন ছবি তুলতাম কোথাও ভালো জায়গা দীঘা কলকাতা চিড়িয়াখানায় ভিক্টোরিয়া ঘুরতে এলে ও যখন আমাকে ছবি তুলতে বলতো তো আমি ছবি তুলে দিতাম ছবিতে ওর হাত পা কোথায় আছে মুখ টুখ ঝাপসা হয়ে গেছে এসব এসব আমি কিছু বুঝতাম না ছবি তুলতে বলো তো ক্যামেরাটা নিয়ে ফট করে একটা ছবি তুলে দিলাম তখন ও আমাকে দেখালো যে ক্যামেরাটা স্থির করতে হয় স্থির করে সব ঠিকঠাক আছে কি না দেখে তারপরেই ছবিতে ছবি তুলতে যায় তারপরে ক্যামেরা ক্লিক করতে হয় তো এইভাবে ছবি তোলাটা ওই আমাকে শিখিয়েছে তারপর ধীরে ধীরে ছবি তুলতে শিখে গিয়েছি তাছাড়া এখন বর্তমান সময়ে বিভিন্ন ফটোগ্রাফারদের মানে যারা ফেসবুকে ব্লগ করে বিভিন্ন রকমের ভিডিও দেয় যাদের একটু সুনাম আছে তাদেরও কীভাবে তারা ছবি তোলে কীভাবে ছবি তুললে ভালো হয় সেগুলো তাদের থেকেও একটু একটু শিখেছি আর আমি যেহেতু একজন কাজের মানুষ কাজে প্রেশারে থাকি খুব তো ফটোগ্রাফার হওয়ার জন্য উন্নত দক্ষতার আমার প্রয়োজন নেই মানে ওদিকে সময় দিতে পারবো না টুকটুাক ঘুরতে গেলে অনুষ্ঠান বাড়ি গেলে টুকটাক ছবি টবি তুলি এই আমার জন্য যথেষ্ট আর আমার অনুপ্রেরণা আসলে কেউ নয় অনুপ্রেরণা মানে ফটোগ্রাফার অনেকের তো ছবি টবি দেখি অনেকের তোলা ছবি দেখি ভালো লাগে কিন্তু আলাদা করে নাম টাম অত দেখি না খোঁজখবর নিই না কারণ ফটোগ্রাফারটা তো আমার প্যাশান নয় যে আমি দেখবো আর প্যাশান নয় বললে তা বলে কি জানতে নেই এই প্রশ্নটা অনেকেই করবে কিন্তু আমি অতটা আগ্রহ নেই সে কারণে ফটোগ্রাফারের বিষয়ে অত খোঁজখবর নিই না ছবি নিজে তুলতে ভালোবাসি অন্যকেও ছবি তুলে দেওয়ার কথা বললে ক্যামেরাতে ছবি তুলে দিই ব্যাস এটুকুই